মাতৃভাষা মাতৃদুগ্ধসম অর্থাৎ শিশুদের মাতৃভাষা আমাদের এখানে বাংলা ভাষা শেখানো খুবই প্রয়োজন বাংলা ভাষার মাধ্যমে সে তার সমস্ত কিছু হ্যাঁ আগামী দিনে জিন জানতে পারবে শিখতে পারবে এবং সে তার নিজেকে সেইভাবে তৈরি করে নিতে পারবে